আজ ভারতের মুখামুখি সবচেয়ে বড়ো পরিবেশগত সমস্যাগুলি হলো ঝড় বন্যা এগুলো হলো সব থেকে বড়ো সমস্যা কারণ কয়েক বছর আগে পর্যন্ত নদী পাহাড় পর্বত সমুদ্র মাটি সবই কিন্তু খুব ভালো ছিলো যতো দিন যাচ্ছে ততো যেন অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে প্রকৃতি যতো দিন যাচ্ছে তত যেন আগের থেকে অনেকটা রুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্য এটা মানুষেরই সব থেকে বড়ো ভুল কারণ মানুষরা যেই রকম ব্যবহার দেখাচ্ছে সেই রকমই প্রকৃতি তার ওপরে করে যাচ্ছে আগে যেমন শুধুমাত্র গ্রীষ্ম ঋতুতে শুধু গ্রীষ্মই থাকতো বর্ষা ঋতুতে শুধু বর্ষাই থাকতো এখন কিন্তু তা নয় এখন বৃষ্টি যে কোনো কালেই হয়ে যাচ্ছে এই এতো পরিবর্তন শুধুমাত্র আমরা যে পরিবেশের ক্ষতি করেছি সেই জন্যই পরিবেশটাকে আমরা এমন একটা জায়গায় দিচ্ছি যাতে এই পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তনগুলো হতেই থাকছে আমি মনে করি ভারতের যে পরিবেশগত সমস্যাগুলো হচ্ছে তার প্রায় সমস্যার কারণই হচ্ছে মানুষ মানুষ যতোটা নিজেকে পরিবর্তন না করতে পারে প্রকৃতি তখন নিজেকে পরিবর্তন করে দিচ্ছে এতে অনেক মানুষের ক্ষতি হচ্ছে যখন বন্যার দরকার নেই তখন অঢেল বন্যা হয়ে যাচ্ছে যখন বৃষ্টির দরকার আছে তখন বৃষ্টিই হচ্ছে না সেখানে এমন কি শীতকালের ঋতুতেও নাকি বর্ষা হচ্চে এমনও দেখা যাচ্ছে তো এরকম দেখা গেলে তো প্রকৃতি রুষ্ট হচ্ছেই না প্রকৃতি রুষ্ট হয়ে যেছে বলেই তো আজকে এই সব আমাদেরকে দেখতে হচ্ছে